আমাদের স্থানীয় কয়েকটি শিল্পকার্য হল যেমন ছৌ নাচের জন্য নানা রকম কাপড় ধাপড় যেগুলো হল মাস্ক বানানো ইত্যাদি ড্রেস বানানো নানারকম অস্ত্র বানানো তাছাড়াও কুটিরশিল্প আছে এগুলির জন্য আমাদের এখানের শিল্পকার্য অনেক উন্নত এই কার্যগুলিকে প্রচার করার জন্য সাধারণ লোকে আজকাল আর সেরকম সংস্থা বা সম্প্রদায় থেকে যদিও না করুক কিন্তু এখন ইন্টারনেটের যুগে ইন্সটাগ্রাম ফেসবুক টুইটার এগুলির মাধ্যমে প্রচার করতে পারে এইখানে ছাড়লেই গোটা বিশ্বের যে কেউ দেখতে পারবে এইগুলির জন্য এবার এছাড়াও যদি আমরা আমি যেমন আমার মামাবাড়িতে যখন যাই বর্ধমানে সেইখানে সেখানকার লোকেদের সাথে আমি আমার পুরুলিয়ার ছৌ নৃত্য তারপরে নানারকম কুটিরশিল্প এইগুলোর সম্বন্ধে অনেক গল্প করি এটার থেকেও এক প্রকার প্রচার হয় তাছাড়া সমাজ ভিত্তিতে তো প্রচার হয়ই সমাজের লোকরা যখন কোনো জায়গাতে যায় সেইখানে সেই নৃত্য ছৌ নৃত্য হল তারপরে নানা রকম কুটিরশিল্প হল এগুলির সবের প্রচার করে সেখানে তৈরি করে দেখায় সেখানে নৃত্য নেচে দেখায় সেইগুলোর দ্বারাও প্রচারিত হয়